আমার ফসলের উৎপাদনশীলতার গুণগত মান উন্নত করতে আমি আগে আমার ঘরে গোবর সার ব্যবহার করি যে কোনও চাষ করার সময় গোবর সারটা আগে ভালো করে ছড়িয়ে মাটিটাতে আরেকবার লাঙল দেওয়া হয় ফলে জমিটা খুব উর্বর হয়ে ওঠে এছাড়া যদি মুরগির সার থাকে সেটা দিলেও খুব উপকার হয় তার ওপরে অল্প করে বাজার থেকে কিনে আনা সার যদি দেওয়া হয় এবারে লাগালে কোনও অসুবিধা হয় না এছাড়াও যাতে গাছগুলি ফসলগুলি যাতে পোকায় না খেয়ে নেয় সেই জন্য আমরা নানা ধরণের ওষুধ ব্যবহার করতে থাকি ফলে ফসল খুব ভালো উৎপাদিত হয় এছাড়াও যদি মাঠটা বা জমিটা খুব পরিষ্কার রাখা হয় ঘাস না হয় তাহলে সেই ক্ষেত্রেও খুব সুন্দর ফসল উৎপাদন হয় কেননা যে ওষুধ বা সার দেওয়া হয়েছে সেগুলো যদি ঘাসেই খেয়ে নেয় তাহলে খুব অসুবিধা হয় তাই আমরা ফসলের উৎপাদনশীল এবং গুণগত মানকে বৃদ্ধি করতে যেমন সারও প্রয়োগ করি তার সঙ্গে ওষুধও প্রয়োগ করি তার সঙ্গে ঠিকমতো জলও দিতে হয় এবং নিজের প্রচুর পরিমাণে কষ্টও করতে হয় জল দিয়ে সবসময় জমিটাকে পর্যবেক্ষণ করার জন্যে